হ্যালো হ্যাঁ বলছি সাইকেল দোকানে অনেক রকমই সাইকেল আছে আপনি কী রকম নিতে চান সেটার উপরে নি নির্ভর করছে এবারে আপনি কী রকম সাইকেল নেবেন লেডিস সাইকেল নেবেন তো আচ্ছা ও কি সামনে ব দেওয়া না ব কাটা ব কাটা নিতে চান আচ্ছা কী রকম দামের মধ্যে নিতে চান দামের তো দেখুন আমাদের এখানে আপনার আছে বলতে ওই একতিরিশশো টাকা থেকে স্টার্ট মানে তিন তিন হাজার একশোর থেকে স্টার্ট তারপরে আপনি যেতে পারেন এখন একতিরিশশো পঁইতিরিশশো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার আটচল্লিশশো বিয়া বাহান্নশো

যে রকম আপনি নিতে চান সেরকমই আছে আপনি কী রকম কালারের নিতে চান বলুন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে না ব্ল্যাকটা এই মুহুর্তে স্টকে নেই তো আপনি যদি নিতে চান তো আমি আপনার জন্য এনে দিতে পারি অডার করিয়ে আচ্ছা ব্ল্যাকটা আপনি নেবেন তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি অডার দিয়ে আনা করাবো আপনি তাহলে এক দিন এসে বুক করে দিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আপনি এসে এক দিন বুক করে দিয়ে যাবেন আমি আপনার জন্য আনিয়ে রাখবো